পশ্চিমবঙ্গের লোকেরা অবসর সময় কাটায় বলতে গেলে কিছু কিছু সময় যখন ছুটি থাকে যেমন রবিবার এই রকম সময় যখন ছুটি পায় বাড়ির লোকেরা তখন বাড়ির কাছাকাছি জায়গায় ঘুরতে যায় এছাড়াও বাড়িতে বিভিন্ন ধরনের রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয় এছাড়াও আমাদের পৌষ পার্বণ আছে পৌষ পার্বণের সময় আমাদের বাড়িতে পিঠে পুলি বানিয়ে খাওয়া দাওয়া করা হয় এছাড়াও পৌষ পার্বণের সময় অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয় এই সময় পিঠে পুলির সময় বেশ ভালো ঠান্ডা থাকে ওয়েদার ঠান্ডা থাকে তখন পিঠে খেতেও ভালো লাগে আমাদের এইভাবে আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা কোথাও ঘুরতে যাওয়া বা পিঠে পুলি বানিয়ে এইভাবে যথাযথ ভাবে আমরা সময় কাটাই